স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতার কাটা আমাদের শরীরের অবশ্যই অত্যন্ত জরুরি একটি অঙ্গ সাঁতার যদি আমরা কেউ প্রতিনিয়ত কাটতে পারি আমাদের শরীরের মধ্যে ফিটনেস অবস্থা অবশ্যই থাকবে তাছাড়া আমরা বিভিন্ন রোগ থেকে অনেক আক্রান্ত কম হতে পারবো যেমন হার্টের রোগ থেকে বা হাঁপানি থেকে আমাদের অনেকটাই হওয়ার চান্স কমে যায় এই সাঁতার কাটার ফলে যদি কেউ প্রতিনিয়ত সাঁতার কাটে তার মধ্যে যে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা সেই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণটা তার নিজের মধ্যে কন্ট্রোলের মধ্যে চলে আসে সেজন্য যদি কেউ প্রতিনিয়ত সাঁতার কাটে সাঁতার কাটার সময় আমরা যেহেতু আমরা বাইরে অক্সিজেন নিই মাছেরা সাধারণত জলে অক্সিজেন নিতে পারে আমরা জলের মধ্যে অক্সিজেন নিতে পারি না জলের নিচে যদি কেউ সাঁতার কাটতে প্রতিনিয়ত অভ্যাস করে সে জলের মধ্যেও শ্বাস প্রশ্বাসটাকে আটকে রাখার অভ্যাস করতে হয় যার ফলে তার শ্বাস প্রশ্বাসটা তার নিয়ন্ত্রণে থাকে এবং যদি কেউ প্রতিনিয়ত এরকমটা করতে থাকে তার যে অতিরিক্ত নিশ্বাস কম নেওয়ার ফলে তার হার্টের আয়ুটা দীর্ঘদিন বেড়ে যায় এবং আমাদের হার্টের রোগ হওয়ার চান্সটা অনেকটা কমে যায় এবং সবথেকে আমাদের মনস্থির করার বড়ো ব্যায়াম হচ্ছে ইয়োগা করা বা মেডিটেশান করা মেডিটেশান করা যেমন সকলেই করতে পারে না মেডিটেশান জলের সংস্পর্শে অতিরিক্ত থাকা মানেও প্রায় মেডিটেশান করার সমান মেডিটেশান করার ফলে আমাদের মস্তিষ্ক আমাদের নিজেদের কন্ট্রোলে স্থিরভাবে চলে আসে ঠিক সেই রকমই যদি কেউ প্রতিনিয়ত জলের সংস্পর্শে থাকেন জলের কাছাকাছি থাকেন বা সাঁতার কাটেন তাদের মস্তিষ্কটাও ঠিক তাদের কন্ট্রোলের মধ্যেই চলে আসে এভাবেই সাঁতার কাটা এবং সাঁতার কাটাটি স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য অত্যন্ত জরুরি একটি অঙ্গ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনেই করে নেওয়া উচিত বলে আমার মনে হয়